আমার প্রিয় বিষয়বস্তু হচ্ছে কবিতা যেহেতু কবিতা ভালোবাসি তাই কবিতার বই পড়তেই ভালোবাসি বিভিন্ন লেখক লিখিকাদের আর বর্তমানে যারা লিখছে আধুনিক কবিতাগুলো জানি বা চিনতে শুরু করেছি আর সাম্প্রতিকালে যেহেতু পঁচিশে বৈশাখ গেল তাই রবীন্দ্রনাথের যে সঞ্চয়িতা বইটি সেটি আমি পড়েছি এবং এখনো পড়ছি